হ্যালো দাদা আপনার রেস্তোরাঁতে যে খাবারগুলো অর্ডার করেছি সেইগুলো ভালো পাত্রে দেবেন যাতে করে খাবারগুলো আমার ঠিকানাতে আসতে আসতে ঠান্ডা না হয়ে যায় তাতে করে আপনি ইন্সুলেটেড ব্যাগ বা অন্য কোন পাত্র ব্যবহার করতে পারেন যাতে করে আমার খাবারটা ঠিকমতো গরম থাকে